আমি অনেক ছোটবেলা থেকে রান্না শুরু করেছি আমি প্রথম যে রান্নাটি করেছিলাম সেইটি হল আলু পোস্ত আমি প্রথমে আলুগুলি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তারপরে সেগুলি ভালোভাবে ধুয়ে নিয়ে একটি কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম আমি তাতে গোটা জিরা তারপর তাতে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছিলাম তারপর তাতে পেঁয়াজ দিয়েছিলাম টমেটো কুচি দিয়েছিলাম একটু আদার পেস্ট একটু রসুনের পেস্ট দিয়ে সেটিকে ভালোভাবে নাড়িয়ে নিয়েছিলাম তারপর আমি তার মধ্যে আলুগুলি তুলে দিয়েছিলাম আলুগুলি খুব ছোট ছোট করে কেটেছিলাম তাতে আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিল সিদ্ধ হয়ে যাওয়ার পর সেগুলো আমি আর একটু ভালোভাবে নাড়িয়ে তাতে একটু লঙ্কাগুঁড়ো আর এ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে সেটি আবার নাড়িয়ে নিয়েছিলাম তারপর আমি তাতে জল দিয়ে দিয়েছিলাম জল দেওয়ার পর একটু চারমগজ বাটা দিয়েছিলাম চারমগজ বাটা দেওয়ার পর সেটি ভালোভাবে নাড়িয়ে দেওয়ার পর আবার একটু জল দিয়ে দিয়েছিলাম জল দেওয়ার পর আমি তাতে শেষে আমি তাতে সেটাকে পোস্ত বাটা দিয়েছিলাম পোস্ত বাটাটি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এবং নুনের পরিমাণটা সঠিক আছে নাকি সেটি দেখে আমি একটু কাঁচা সরষের তেল আবার কখনো আপনারা কখনো কখনো অনেকেই ঘি ব্যবহার করে থাকেন আমি সরষের তেল ব্যবহার করেছিলাম কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নিয়েছিলাম এবং আমি আলু পোস্ত রান্নাতে সক্ষমও হয়েছিলাম